হ্যাঁ বলুন স্যার হ্যাঁ আমার দোকানে তো ভালো এখন নতুন ওষুধ এসছে মাথা ব্যাথা জ্বর পায়খানা বিভিন্ন ধরনের আপনার শরীরের যাবতীয় ওষুধপত্র পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁবশ্যই অবশ্যই ডিসকাউন্ট তো অবশ্যই আছে ভালই ডিসকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ হ্যা আ টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মাথা ব্যথা ঘাড়ে যন্ত্রণা হ্যাঁ হাড়ে যন্ত্রণাম ওঔষধ আছে আপনাকে আমাদের দোকানে আসতে হবে সে আপনাকে দেখতে হবে বিভিন্ন ব্র্যান্ড্রের তো ঔষধ পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনিও আপনার কাস্টমার দেখুন আসুন দোকানে আসুন যাতে আমার দোকানের সেলটাও বাে আর ডিসকাউন্টটাও আপনারা পেয়ে যাবেন ঠিক হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার আপনার কি ও কোনো দোকান আছে নাকি

হ্যাঁ হ্যাঁ হ্যা